আমি মনে করি আমার সবচেয়ে বড় শক্তি হল যে আমি সব জায়গায় মানিয়ে চলতে পারবো এবং এই এই শক্তিটা আমি মনে করি এই কনফিডেন্সটা আমার মধ্যে আছে আমি সবার সঙ্গে মানিয়ে চলতে পারবো এবং কোথাও গেলে আমি যদি মনে করি যে এটা আমি পারবো তবে এটাকেই আমার সবথেকে বড় শক্তি যে আমি এই এই পৃথিবীতে মানুষের সঙ্গে আমার মানিয়ে চলার সেই ক্ষমতাটা আছে এটাই আমার সবথেকে বড় শক্তি এবং সবথেকে বড় দুর্বলতা দুর্বলতা হল যে আমি সাপকে ভয় পাই তো সেটাই আমার সবথেকে বড় দুর্বলতা যে কোথাও যদি একবার আমি দেখি রাস্তায় যে একটা সাপকে যেতে সেই রাস্তা দিয়ে আমি আর যেতে পারি না তো এটাই আমার সবথেকে বড় দুর্বলতা